আমি রান্না করার জন্য সব থেকে বেশি এক থেকে এক এক ঘন্টা থেকে এক ঘন্টা তিরিশ মিনিট অব সময় দিতে পারি আমি রেসিপি জটিলতা না জেনে অনেকবারই রান্না করেছি সেখানে হয়তো আমার চল্লিশ মিনিট এক ঘন্টা টাইম লেগে সময় লেগে গেছে যেমন ধরুন প্রথমটা আমি ইঁচড় চিংড়ি যখন প্রথমবার রান্না করি তখন আমি সেই রান্না করার জন্য পদ নিয়ম বা কী কী উপকরণ লাগতে পারে সেগুলো না জেনেই রান্না করেছিলাম যার কারণে অনেকটি অনেকটা সময় আমার ব্যয় হয়ে যায় কিন্তু তাহলেও আমি রান্না করতে পছন্দ করি যার কারণে আমি রান্না করি খুবই ভালো লাগে রান্না করতে এই জন্য ইঁচড় চিংড়ি প্রথমবার যখন রান্না করি তখন ইঁচড়টা প্রথমে সেদ্ধ করি তারপর ওকে তেলে ভেজে আবার তুলেছি চিংড়ি ভেজেছি তুলেছি কিছু মশলা না এনেই আমি করেছি রান্না যার কারণে অনেকটা সময় লেগে গেছে কিন্তু তাহলেও আমি রান্নার দিক থেকে আমি খুবই রান্না ভালোবাসি আর তাছাড়াও চিকেন পকোড়া করতে গিয়ে অনেকটা সময় লেগে গিয়েছিল চিকেন ফ্রাই করে করেছি বেকিং পাউডার আনিনি ইত্যাদি উপকরণ না এনে যখন কোনো রান্না করতে গিয়েছি তখন অনেকটা সময় লেগে গেয়েছে কিন্তু যাই হোক রান্না করতে ভালোবাসি এটাই হচ্ছে বড় ব্যাপার